হ্যাঁ ডাক্তার বসু বলছি বলুন কে আচ্ছা বলুন বলুন কী সমস্যা হয়েছে আপনার কবে বলতে পারবেন আচ্ছা এক দেড় মাস আগে বলুন কী সমস্যা এখন

আচ্ছা এখন কী সমস্যা হচ্ছে ব্যাথা করছে আর কিছু হচ্ছে মাড়ি ফুলে গেছে আচ্ছা তাহলে এই সমস্যায় আপনি কী করতে পারেন আপনাকে যে ওষুধগুলো দিয়েছিলাম সেগুলো আপনি কন্টিনিউ করেছিলেন আর আপনি যা যা বলেছিলাম মাঝে কয়েকবার চেক আপে আসতে বলেছিলাম আপনি তো আসেননি না কারন আপনার যে দাঁতের এখন কন্ডিশন মাঝে মাঝে আপনার একবার দেখানো উচিত ছিল কারণ আপনাদের আপনার যে দাঁত আছে শুধু ওষুধ নয় একটু আলাদা কিছু খাবার খাওয়া এবং কিছু আপনার যে এভাবে করতে হবে যেমন দাঁত মাজা একটা সবথেকে বড় কারণ যে আপনি কীভাবে দাঁত মাজেন আপনার দাঁতের যা কন্ডিশন এখন আপনার দাঁতের কন্ডিশন অনুযায়ী আপনাকে দাঁত খুব জোরে জোরে মাজতে যাবেন না আলতো করে আস্তে আস্তে দাঁত এমন করে করতে হবে দাঁতের মধ্যে পয়তাল্লিশ ডিগ্রী কোণে ব্রাশটাকে এদিক সামনের দিক পিছন দিক করে করতে হত কারণ আপনার দাঁতের সঙ্গে দাঁতের মাড়িও কমজোরি হয়েছে এই জন্যই রক্তক্ষরণ হচ্ছে আর এই সাথে সাথে আপনাকে প্রতিদিন এক কাপ করে চা খেতে হতো কারণ চায়ের মধ্যে কিছু ভাল ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে দেয় যা কিছু উপাদান আছে চায়ের মধ্যে এগুলো একটা কারণ হতে পারে আর আমরা যে দাঁতে খা আর আমরা যে দাঁতে আমরা যে মাঝে মাঝে খাবার খাই দাঁতের মাঝে মাঝে খাবার ফেঁসে থাকে সেটা আমরা কি করি একটা সময় টুথপিক দিয়ে দাঁত খুঁচিয়ে সেটা বার করার চেষ্টা করি সেটা এখন খুব ভুল এটা মাড়িতে লেগে গেলে রক্তক্ষরণ হয় এবং সেপ্টিক হতে পারে তাই জন্য আমাদের এগুলো মার্ক করে একটুখানি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে কাজগুলো করাই ভালো আর দাঁত নিয়মিত পরিষ্কার রাখতে হবে দাঁত দিয়ে কোনও প্লাস্টিক ছিড়ে আমরা যেটা করব না কারন দাঁত এখন কমজোর আছে আর ক্যালসিয়ামের পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন এসব কম থাকলে হাড়ের জোর কম থাকলে দাঁতে এরকম অবস্থা খারাপ হতে পারে দাঁত হেলতে পারে আর কিছু খাবার খেতে হবে যেগুলো আমরা ভিটামিন ডি এবং ভিটামিন সি পাই খাবার থেকে সেগুলো হল প্রথমে সূর্যের আলো গায়ে লাগাতে হবে এছাড়াও কিছু খাবার আছে যেমন ডিম মাছ ডিমের সাদা অংশ মাশরুম এসব খাওয়া যেতে পারে আর আপনি একবার আমার কাছে এক দেখিয়ে নেবেন আমি দেখে নেব কন্ডিশানটা কী আছে তখন আপনাকে কিছু ওষুধ লিখে দেব আপনাকে হ্যাঁ বলুন আমার চেম্বার প্রতিদিনই নটা থেকে রাত নটা অবধি খোলা থাকে খালি রবিবার বন্ধ থাকে আচ্ছা আর কোনও সমস্যা আছে আপনার দাঁতে আচ্ছা আপনার কি দাঁতের ফাঁকে সমস্তটাই হেলছে নাকি কয়েকটা আচ্ছা পোকা লেগেছে কি দাঁতে ঠিক আছে আপনি একবার আসুন দেখব ঠিক আছে বলুন

হ্যাঁ বলুন আর কোনও সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন